হ্যাঁ আমি মনে করি ভারতে অনেক ব্যবসায়ী শিল্পপতি এবং নেতা আছেন যারা প্রযুক্তি শিক্ষা বিনোদন বাণিজ্য এবং পরিবহনের মতো ডোমেনে অর্থাৎ ভারতকে অনেক পরিবর্তন করেছেন ভারতে অনেক পরিবর্তন হয়েছেন শিল্পক্ষেত্ত থেকেও অনেক পরিবর্তন ব্যবসায়ী থেকে এবং প্রযুক্তি শিক্ষা থেকে এবং শিক্ষা থেকেও অনেক উন্নতি হয়েছে ভারতের দিক থেকে বিনোদন বাণিজ্য এবং পরিবহনের দিক থিকেও অনেক উন্নতি হয়েছেন এবং গত কয়েক বছরে যে পরিবর্তন ঘটেছেন সে সম্পর্কে আমি বলছি যে শিল্পপতি থেকেও অনেক পরিবর্তন ঘটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিল্পপতির দিক থেকে অনেকভাবে সাহায্য করেছে এবং ভারতে অনেক শিল্পপতিও খুব উন্নতি হয়েছে বিনোদন বিনোদন থেকেও অনেক ওই যে শিক্ষাক্ষেত্রে দিক থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথি অনেক উন্নতি করেছেন ভারতে এবং হচ্ছে প্রযুক্তি শিক্ষা থেকেও অনেক কিছু করেছেন পরিবহনের দিক থেকে ডোমেনের দিক থেকে এবং অনেক উন্নতি হয়েছে আমাদের এই ভারতে অর্থনীতিক দিক থেকেও সামাজিক দিক থেকেও অনেক উন্নতি ঘটেছে